হ্যাঁ বলুন

আচ্ছা আচ্ছা আচ্ছা আপনি এখন কোথা থেকে বলছেন আচ্ছা তো ক্যাব ড্রাইভারটা আপনি কোথা থেকে কোথায় গিয়েছিলেন মানে এক ঘন্টার রাস্তা না তিরিশ মিনিটের রাস্তার মতোন ছিলো আচ্ছা আচ্ছা ড্রাইভারের আপনি আপনার কাছে দেখবেন মোবাইলে একটা ম্যাসেজ থাকবে ড্রাইভারের গাড়ির নম্বর সেই গাড়ির নম্বরটা আমাকে কাইন্ডলি আপনি সেন্ড করবেন হোয়াটসঅ্যাপে ঠিক আছে তো তাহলে বুঝতে পারবো এ আমাদের এই কোম্পানিতে তো অনেকজনই ইয়ে গাড়ি চালাচ্ছে এবার বুঝতে কি করে পারবো আপনি নম্বরটা দিবেন তো আমি বুঝে নেবো তো হ্যাঁ আর এরকম আর এরকম এরকম সার্ভিস আর হবে না আশা করছি আমি একটু আপনি আমাকে অভিযোগ জানিয়েছেন যখন তো আমি লক্ষ্য রাখবো কোনো কাস্টমারের অসুবিধা হবে না আশা করছি এরপর থেকে তো ম্যাম ওরকমভাবে বেপরোয়াভাবে গাড়ি চালিয়েছে তো আমি খুব দুঃখিত ঠিক আছে ম্যাম আপনি আপনাকে পাঠিয়ে দেন আমি আপনি দেখছি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে দেখছি হুম